যখন আমাকে বেশি সংখ্যক লোকের জন্য রান্না করতে হয় তখনকার অভিজ্ঞতা রান্না বরাবরই আমি ভীষণ ভালোবাসি সে কম সংখ্যক লোকের জন্যে হলেও ভালো বেশি সংখ্যক লোকের জন্য হলেও ভালো রান্না করতে আমার কোনো দিনই কোনো কোনো ভাবে অনীহা আসে না এবং এই এটা আমার মায়ের কাছ থেকে আমি পেয়েছি কারণ আমি দেখেছি মা প্রচুর ভালো রান্না করে সে যেরকমই পদ হোক না কেন ভারতীয় রান্না যেমন ভালো করে তেমন বিদেশিদের রান্নাও বিভিন্ন ভালো করে এবং সেই মায়ের কাছ থেকেই সেই গুণটা আমার পাওয়া এবং আমার অভিজ্ঞতা বরাবরই ভীষণ ভালো কারণ আমি প্রায় পনেরো থেকে কুড়িজনের মতো রান্না করেছি এবং পরবর্তীকালে আমার রা রান্নাটা জিনিসটা মানে এতটাই ভালো লাগে যে সেটা নিয়ে পরবর্তীকালে আমি আমার এগোনোরও ইচ্ছা আছে তাই অভিজ্ঞতা বরাবরই ভীষণ ভালো এবং রান্না করতে আমার কোনো দিনই সত্যি কথা বলতে অনীহা লাগেনি এবং লাগবেও না আশা করি এবং দ্রুত কৌশল বলতে সে রান্না করার ক্ষেত্রে দ্রুত কৌশল যদি আমরা ধরো ঘরোয়া রান্না কোনো করি সেই ক্ষেত্রে আমি শিলনোড়া ব্যবহার করি এবং যদি অনেক মানুষের রান্না করতে হয় তখন আমি মিক্সি ব্যবহার করি মশলা বাটার জন্য স্ এর থেকে মানে এই ক্ষেত্রে সব থেকে সুন্দর রান্না আমার হচ্ছে লাগে আমার নিজের হাতে আমার মাংস রান্নায় মা মাংস নিজের হাতে বাজার থেকে কিনে আনি এবং সেই মাংস আমি ভালো করে ভালো ধুয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে রাখি তারপর কড়াই গরম হয় এবং কড়াইয়ে তেল দেওয়া হ তেল দিয়ে তা ভাংসটাকে ভালো করে ম্যারিনেট করে ভালো করে মাংসটাকে মানে রা ভালো করে রা নুন হলুদ কিউ পিঁয়াজ আদা রসুন এগুলো দিয়ে ভালো করে কষিয়ে আমি রান্না করতে ভীষণ ভালোবাসি এবং আমার নিজের হাতের সবচেয়ে সুন্দর যে জিনিসটা লাগে সেটা হচ্ছে মাংস কষা এবং সেই দিয়ে আমি ভাত খেতেও প্রচুর পরিমাণে ভালোবাসি তার জন্য মাংস জিনিসটা আমি ভীষণ ভালো এবং মায়ের হাতে যে রান্নাটা সেটা আমার ভালো লাগে আলুপোস্ত আর ডাল যেমন বাঙালি হাতের রান্না তাছাড়াও বিভিন্ন চাউমিন ম্যাগি এগরোল এগুলো মা আমার বাড়িতেই বানায় এবং মাকে আমি সাহায্য করি এবং সেখান থেকে আমি নিজেও কাজ অনেকটা শিখেছি এবং আমার নিজের রান্না করতে প্রচুর পরিমাণে ভালো লাগে যেমন চাউমিন আমার মা প্রচুর ঘরোয়া পদ্ধতিতে করে কখনও সেটা ডিম দিয়ে করে কখনও সেটা ডিম ছাড়া করে ডিম দিয়ে খেতে আমার বেশি ভালো লাগে এবং ডিম ছাড়া খেতেও ভালো লাগে এগরোল মা করে যেমন বিভিন্ন চিকেন এগরোল করে এবং ডিম শুধু শুধু এগরোলও করে এবং মায়ের হাতের দুটো এগরোলই আমার ভীষণ ভালো লাগে খেতে তার জন্য আমাদের বাড়িতে প্রায় সময় মায়ের হাতেই এই চিকেন এগরোল এবং চিকেন রোল এবং এগরোল হয় এছাড়া বিভিন্ন চাউমিন এছাড়া ম্যাগি আমার ভীষণ পরিমাণে পছন্দের বিভিন্ন সবজি দিয়ে আমি ম্যাগি খেতে ভীষণ পরিমাণে ভালোবাসি এবং সেই ম্যাগি আমি বাড়ির সবাইকেও খাই খাইয়েছি এবং সবাই প্রচুর পরিমাণে ভালো বলেছে তার জন্যে রান্না জিনিসটাকে নিয়ে পরবর্তীকালে এগিয়ে যাওয়ার অনেকটা ইচ্ছে রয়েছে তাই রান্না করার অভিজ্ঞতা আমার বরাবরই ভালো এবং প্রচুর মানুষে রান্না খেয়ে ভালোও বলেছে তার জন্য আমার নিজের আরও ভালো করে বা আরও ভালো লাগে মানুষের রসনা তৃপ্তি আমি ঘটাতে পারি এছাড়াও বিভিন্ন আরও বিভিন্ন রা রকমের আইটেম রয়েছে যেমন শুক্তো এই জিনিসগুলো ভীষণ ভালো লাগে মায়ের হাতের শুক্তো ভালো লাগে আমার নিজের হাতের শুক্তো ভালো লাগে এবং আমার বাবাও টুকিটাকি রান্না পারে তো আমাদের পুরোপুরি রান্নার ফ্যামিলি তো আমার রান্না করতেও কোনো রক কোনো দিনই কোনো রকম কোনো অনীহা বা কোনো রকম কোনো দিনই সেরকমভাবে কোনো খারাপ লাগা জাগেনি এবং এই রান্না জিনিসটা আমার বরাবরই ভীষণ পরিমাণে ভালো লাগে এছাড়াও বিভিন্ন ধরনের নিরামিষ দিনে বিভিন্ন নিরামিষ তরকারি এছাড়া বিভিন্ন মাংস মাছ মাছের বিভিন্ন ধরনের আইটেম যেমন ফুলকপি দিয়ে মাছের ঝোল এছাড়াও বিভিন্ন ধরনের মা মাছে মাছের আইটেম ভালো লাগে এছাড়াও বিভিন্ন মানে পালং শাক ভালো লাগে বড়ি ভালো লাগে এই জিনিসগুলো আমার ভীষণ ভালো লাগে এবং এগুলো আমরা প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করে খাই এবং আমাদের প্রচুর পরিমাণে মানে একটু হেলদি ফ্যামিলি আমরা সবাই খেয়ে পরে খুব ভালোভাবে মানে রান্না করে আমরা থাকি আর কি